আমার পছন্দের খাবার হল মায়ের হাতের ভাত ডাল এবং পোস্ত যেটা আমাদের প্রত্যেকটা বাঙালীরই খুব প্রিয় খাবার এবং সেটা যদি মায়ের হাতের হয় সেটা তো অবশ্যই স্বাদটা তার অন্য রকম হয় নিরামিষ খাবার কিন্তু খুব পছন্দের এবং এখন অবশ্যই গরমকাল এবং এখন এই ডাল জিনিসটা ভীষণ শরীরের পক্ষে উপকারী এবং এখন হালকা জিনিস খুব ভালো লাগে তাই এবং শুধু গ্রীষ্মকাল বলে নয় সব সময়ই ভাত ডাল পোস্তটা আমার সব সময়ই পছন্দের এবং মায়ের হাতে সেটা আলাদাই স্বাদ পাওয়া যায় আমি নিজে অনেকবার চেষ্টা করেছি সেই স্বাদ আনার কিন্তু পারি না তো তাই যখনই আমি সময় পাই যখনই খেতে ইচ্ছে করে তখনই বলি মাকে একটু রান্না করে দিতে এবং সেই খাবার আমি খাই তো এটাই ভাত ডাল পোস্তটাই আমার খুব প্রিয় পছন্দের একটা খাবার